যেহেতু আমি ট্র্যাভেলিং পছন্দ করি তো অন্যান্য রাইডারদের কারোর সাথে নেওয়ার ইচ্ছে নেই আমি নিজেই বাইক চালাতে পছন্দ করি কারণ আমার নিজের গাড়ি নিজের হাতে সেটিং আমি আমার প্রয়োজন মতো যে কোনো জায়গা ভালো লাগলে সেখানে আমি দাঁড়াতে পারি আবার ভালো না লাগলে আমি ঐ জায়গা থেকে বেরিয়ে অন্য জায়গায় গিয়ে দাঁড়াতে পারি সেহেতু নিজের বাইক রাখাই আমার কাছে বেটার অন্যান্য বাইক নিলে তার ব্যবহার কেমন কী হবে সে কতটা আমার সঙ্গে অ্যাডজাস্ট করবে সেটা তো আমার জানা নেই সেহেতু নিজের বাইক নিজে চালানো আমার পক্ষে বেটার